আমার সাথে ঘটে যাওয়া একটি অপ্রত্যাশিত ঘটনা হল একটি অ্যাক্সিডেন্ট যেটি আমি দেখেছিলাম আমি কলকাতায় যখন বেড়াতে যাচ্ছিলাম সেই সময়ে হঠাৎ করে আমাদের গাড়িটা যখন যাচ্ছিলো তখন দেখলাম সামনের থেকে একটা বাইক আসছে এবং আমাদের ওভারটেক করে একটা অন্য গাড়ি যাচ্ছে তখন সেই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে বাইক আরোহীটা মারা যায় মারা যাওয়ায় এটা আমি দেখে খুব অপ্রত্যাশিত হয়ে গেছিলাম মানে এ ধরনের ঘটনা আমি দেখতে চাইনি কখনও আমি এই ধরনের ছবি কখনও তুলি না এবং এই ধরনের ছবি কখনও কোথাও পোস্ট করি না কারণ এটি খুব কষ্টের এবং বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা যেটা সবসময় চোখে দেখা যায় না